দক্ষিণ দিনাজপুরের ফসল হচ্ছে কি ধান তারপরে নানান শাক সবজি হয়েই তো থাকে ধান আছে চাল আছে নানান সবজি ফল ফুল হয়েই তো থাকে এসবই হয় এবং আরও অনেক নানান জিনিস হয় সবজির সাথে তো সবজি মানে নানান সবজি সবজি তো আর একরকম নানা নানান সবজি আছে তার সাথে ধান আছে সেটা চাল হয় ছোলা আবার মাছ এসব না যাবিতীয় জিনিস খাদ্য যেসব জিনিস অনেকই জিনিস হয়